আমার কাছে পুরোনো ক্লিক করা ফটোগুলি কিছু হার্ড কপি রয়েছে আর এই ছবিগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই নতুন ছবি ডিজিটাল সম্পর্কে বলতে আগে যে সব ছবি তুলা হতো বা তৈরি করানো হতো তো সেগুলোর কালার থাকত না সাদা কালো ছবি হিসাবে এ তৈরি করা হতো বা প্রিন্ট করা হতো আর এখনকার সময়ে ডিজিটালের সময়ে ডিজিটাল ছবি তো ডিজিটাল ছবিতে যে কোনো মোবাইল বা যে কোনো ধরণের একটা সাধারণত ক্যামেরা থেকে ছবি তোলা যায় আর এই ছবি এখন কালার প্রিন্টও করা যায় আর এখনকারের যে যেসব ছবি সেগুলো খুব সহজেই প্রিন্ট করা যায় আর যে পুরনো যে সব ছবি আমার কাছে রয়েছে তো ওই ছবি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি ছোটোবেলাতে যে সব ছবি তুলেছিলাম বাবা মা ভাই এর সাথে তো এই ছবিগুলো এখন আর তো দেখতে পাওয়া যাবে না তো সেই সময়কালে যে স্মৃতিগুলো সেগুলো এখনো আমাদেরকে ওই ছবিগুলি দেখার পর মনে পরে যে আমরা আগে কী রকম ছিলাম আর এখন কী রকম আছি তো এগুলো দেখে নিজেদেরকে একটুখানি খুবই আনন্দবোধ হয়